আমার এক দিনের খাদ্যতালিকার মধ্যে অনেক ধরণের খাবার থেকে থাকে ভাত মাছ ডিম এমনকি ইদানিং মাংস পর্যন্ত থাকে এবং সেগুলো নিয়ে কোনো অসুবিধা থাকে না অর্থাৎ সেগুলো একটি সুষম খাদ্যের মধ্যেই পড়ে আর সুষম খাদ্যর মধ্যে হয়তো প্রোটিন থাকে কার্বোহাইড্রেড থাকে লিপিড জাতীয় কিছু থাকে এবং প্রোটিন জাতীয় খাদ্যটা বেশি পরিমাণে মানুষের শরীরের লাগে এবং যেটা কি না সুষম সুস্বাস্থ্য গড়ে উঠতে সাহায্য করে আর লিপিড জাতীয় খাদ্য বেশি অ অগ্রাহ্যই করা উচিত বেশি লিপিড খাওয়া উচিত নয় কিন্তু মানুষের শরীরে লিপিড খাদ্যও কিছু পরিমাণ দরকার হয় যাতে লিপিড না থাকলে হয়তো কোনো দিনও আপনি না খেয়ে আছেন বা কোনো জায়গায় যাত্রীকে আপনি যাতায়াত করছেন সেইখানে শরীরে ওই লিপিডটাকে ভেঙেই কিন্তু আপনার শরীরে শক্তি যোগান দেয় সুতারং লিপিড খাদ্যটা কিছু প্রয়োজন রয়েছে আর তারপরে আমার একটা ভালো মানের সবজি বলতে আমি বেশি করে পালং শাক খেতে পারি এবং সজনে ডাটার ডাল তো রয়েছেই এবং পুঁই শাকও খেয়ে থাকি আর চাল বলতে আমরা মিনিকাটের চাল খাই এবং অন্য শস্যর মধ্যে রয়েছে ডাল যেটা মসুর ডাল রয়েছে তারপরে আলুর তরকারি কুমড়োর তরকারি এইগুলোও খেয়ে থাকি পটলের তরকারি এই ধরনের ইত্যাদি আমরা সবজির সঙ্গে নানা ধরনের ভাত খেয়ে থাকি যেগুলো একটি সুষম খাদ্য